হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ আমি খুঁজছিলাম আমি এমনি অন্যের বাড়িতে তো ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাসন মাজা তাছাড়া কাপড় কাঁচা ও অন্যান্য যেগুলো হয় আর কি গাড়ি ধোওয়া তো সেইসব বাজার হাট সব কাজগুলোই করি আর কি মোটামোটি সে ক্ষেত্রে আমি মাসে কাজের ওপর নির্ভর করে তো আপনার ঘরে কি কি কাজ করতে হবে তার ওপরে আমি বলতে পারবো বা কত ঘন্টা থাকতে হতে পারে আচ্ছা সে ক্ষেত্রে ওই মাসে ছহাজার টাকা করে কারণ সে ক্ষেত্রে আবার রান্না করতে হবে মানে আমাকে তিন ঘন্টা থাকতে হতে পারে রান্নার জন্য ও তাছাড়া কাপড় কাচা বলছেন বা ওই ঝাড় দেওয়া হচ্ছে তো মোটা

না একার রান্না হলেও সে ক্ষেত্রে তো আমাকে দু বেলা আসতেই হবে তো সে ক্ষেত্রে ছহাজার টাকার নিচে আমার পক্ষে তো সম্ভব নয় হ্যাঁ ছ হাজার আর খুব কম হলে হয়তো আপনি যদি চান আপনি যেহেতু বলছেন আপনি একা থাকেন তো সে ক্ষেত্রে হয়তো আমি আপনাকে পাঁচশো টাকা কম করতে পারি পাঁচ হাজার পাঁচশো টাকা হয়তো হতে পারে কারণ ধরুন আমাকেও তো দূর থেকে আসতে হবে থাকতে হবে ওখানে কিছুক্ষণ তো সময় দিতেই হবে তিন ঘন্টা সকালে তিন ঘন্টা বিকেলে আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে আপনি বলুন কবে থেকে আসতে হবে বা কোথায় আপনার বাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা আমার বাড়িটা হচ্ছে নিমতার একটু দূর থেকেই আসতে হবে নিমতার আপনি বলুন কবে থেকে আসবো তো এ মাসের তো শেষের দিকে হতেই চলল তাহলে পরের মাসের শুরু থেকেই কাজ শুরু করি তাহলে আপনারও সুবিধে হবে আমারও সুবিধে হবে হুম হুম হুম ঠিক আছে তাহলে ওই পরের মাসের শুরু থেকেই আসবো আচ্ছা আপনার কাছে তো আমার নম্বরটা থাকলো আপনি কল করে নেবেন তাহলে একবার হুম একটু সময়টা আমাকে বলে দেবেন তাহলে সুবিধা হয় ঠিক আছে রাখছি তাহলে